আমার এলাকায় বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে প্রাচীন যুগে ঝাড়গ্রাম ছিল একটি বন্য এলাকা এখানে জঙ্গলের পরিমাণটাই বেশি ছিল আদিবাসীরা সাধারণত এই জঙ্গল পরিষ্কার করে বসবাসের মতো জায়গা করে নিয়েছিল তারাই ছিল এখানকার প্রাচীন অধিবাসী তাই তারাও এখানকে বসবাস করে এছাড়াও সাঁওতাল বিভিন্ন ধর্মের মানুষ বাস করে হিন্দুরাও এইখানে বসবাস করতে পারে হিন্দুর পাশাপাশি মুসলিমরাও এখানে বসবাস করে সমস্ত ধর্মের মানুষেরাই একসাথে বসবাস করে এবং তাদের ধর্মীয় যেসব অনুষ্ঠানগুলো আছে তারা সেই অনুষ্ঠানগুলো পালন করতে পারে